পাঁচ চার দুহাজার দুই একুশ সাত দুহাজার উনিশ বাইশ দশ দুহাজার কুড়ি পঁচিশ বারো দুহাজার একুশ সাতাশ এক দুহাজার তেইশ